আমি সাধারণত লাঞ্চ বা ডিনারে অনেক কিছুই রান্না করি কারণ আমার পরিবারের সকলে খাবারের সঙ্গে অনেক ধরনের সবজির তরকারি মাছ মাংস ডিম পছন্দ করেন আমার শ্বশুরমশাই কিন্তু নিরামিষই খাবার একেবারেই পছন্দ করেন না তাই আমার শাশুড়িমা আবার সবজির তরকারি পছন্দ করেন যেই কারণে আমাকে দু তিন ধরনেরই খাবার রান্না করতে হয় দুপুর বেলা কিন্তু রাতের বেলা সেই ধরনের খাবার কিন্তু খায় না রাত্রে অনেকটাই হালকা খাবার খায় হালকা খাবারের মধ্যে রুটি সবজি ডিম ভাজা কোনোদিনও হয়তো চিকেন কষা রুটি এই ধরনের খাবারও খায় এছাড়াও সবজি ডাল মিষ্টি ছানা এরকম হালকা খাবার খায় কিন্তু দুপুর বেলা এ হালকা খাবার কিন্তু হয় না দুপুর বেলা পঞ্চব্যাঞ্জন রান্না করা হয় শাক ভাজা হয় মাছ থাকলে মাছ ছেচরা মাছের ঝোল সবজির একটা তরকারি পোস্ত এছাড়াও একটা ভাজাভুজি এ না হলে মাংস মাছ ডিম যা হোক না যা হোক কিন্তু একটা থাকেই এর সঙ্গে সবজিও থাকে তাই আমরা দুপুরে এ অনেক রকম পদ রান্না করি এবং আমি রান্না করতেও সেটা খুব ভালোবাসি